হ্যাঁ হ্যাঁ দাম বাড়াতে পারলে তো ভালো হতো কারণ এখন তেলের যা দাম বাড়ছে তারপরে তোমার এই আমাদের খরচা ফরচাও তো এখন জিনিসপত্রের যা দাম বাড়ছে

হুম হ্যাঁ না ভাবছি দামটা বাড়াবো একটু হলেও বাড়াতে হবে হ্যাঁ ওরকমই রাখতে হবে দাম হ্যাঁ দাদা আমি কালকে চেষ্টা করছি কালকে নয় পরশুর মধ্যে আমি দিয়ে দেবো অবশ্যই সেটা তো বলতে পারবো না দাদা বাসে তো লোক হচ্ছে কিন্তু আমাদের যা টিকিটের দাম আর জিনিসপত্রের যা দাম ম্যাচিং হচ্ছে না ঠিকঠাক হ্যাঁ বাড়াতে ঠিক আছে অনেক আলোচনা হয়েছে এবার বাদবাকি যা কথা কালকে সামনাসামনি গিয়ে বলছি ঠিক আছে দা